আমার এলাকাটা খুব একটা শিক্ষিত পরিবেশের মধ্যে নয় সেই কারণে স্বাস্থ্য পরিষেবাটা সেরকম একটা সুবিধা মতো নয় সব প্রত্যেক মানুষই স্বাস্থ্য সম্পর্কে অতটা সচেতনও নয় সেই কারণে আমার স্বাস্থ্য সেবার কর্মীদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় কেননা তাদের যেহেতু শিক্ষা কাঠামো দুর্বল সেই কারণে তাদেরকে কোনো কারণে যদি বোঝানো হয় তাহলে সেটা সহজে বোঝে না চিকিৎসাকে যদি কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয় যে এখানে এসো স্বাস্থ্য সেবায় এসে ওষুধ নাও সেই ওষুধ খাও এবং এ নিয়মিত চি আমাদের কাছে চেক আপ করাও তাহলে তোমাদের শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে তারা ভাবে ওখানে গেলে আমাদের শরীর খারাপ হবে বেশি ওরা ঠিকঠাক চিকিৎসা করতে জানে না ওদের কাছে যাবো না তারা বেশিরভাগ সময়ই হসপিটালে যেতে পছন্দ করে আর সেখানে যেয়েই তারা লাইনের পর লাইন দিয়ে ওষুধ নেয় এবং সেই ওষুধ খায় কিন্তু আমাদের এখানে স্বাস্থ্য কেন্দ্র যে হয়েছে সেখানে স্বাস্থ্য সেবার প্রত্যেকটা কর্মী তারা প্রত্যেকেই কাজের সঙ্গে যুক্ত আর তারা তাদের নিজেদের কাজ খুব প্রয়োজন মতো করে সেখানে তারা স্বাস্থ্যসেবায় না এসে পৌঁছালেও তারা বাড়ি বাড়ি যেয়ে প্রত্যেক মানুষকে বুঝিয়ে তাদের এই সমস্যার কথা বলে এবং সেই সমস্যা নিয়ে তাদেরকে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার কথা বলে তবে প্রথম প্রথম কোনো মানুষই অতটা বিশ্বাস করত না কিন্তু এখন বেশিরভাগ মানুষই তাদের বিশ্বাস নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসে তবে খুব কম সংখ্যক মানুষ হসপিটালে যায় বেশি মানুষ হসপিটালে যেতেই পছন্দ করে